হুম বাইকে অংশগ্রহণ করেছি আমাদের এখানে অনুষ্ঠানে যখন কোনও কম্পিটিশন রাখা হয় সেখানে তোমার বাইক রেসও রাখা হয় নানান রকম খেলা রাখা হয় তো সেখানে বাইক রেসে আমি সেখানেও অংশগ্রহণ করেছি অংশগ্রহণ করার পরে বাইক দিয়ে জিততে পারিনি ঠিকই চার নম্বর এসেছি কিন্তু ওখানে একটা অনুভূতি একটা আলাদা থাকে যে তোমার রেসে